হ্যাঁ ট্রেনার কথা বলছিলেন আসলে আমি এই আগের মাসে একটা পেট নিয়েছি মানে একটা ডগি নিয়েছি তো আমি চাইছিলাম কি ওকে এখন থেকেই বাচ্চাটার বয়স হচ্ছে এখন দু বছর দু মাসের মতো হবে তো চাইছিলাম এখন থেকেই রান বা আরো যদি কিছু ট্রেনিং দেওয়া যায় যেগুলো তো পেটদের হয় ট্রেনিং ম্যাম যদি বলতেন

আচ্ছা যদি বলতেন যে কী কী হচ্ছে তবু শেখানো হয় আচ্ছা কতটা টাইম করে দেন তাহলে সারা দিনে আচ্ছা আচ্ছা আর সপ্তাহে কদিন হয় মোট চার দিন আচ্ছা আর চার্জ কীরকম নেন আপনি আচ্ছা তাহলে আমি আপনার কালকের ক্লাস আছে তো সকালে তা আমি কালকে সকালে যাচ্ছি গিয়ে দেখে আসি তাহলে ক্লাসটা কালকে তাহলে কটার দিকে যাব ঠিক আছে আমি তাহলে ওই টাইমে যাচ্ছি